হ্যাঁ বাগান আমি যখন ভেবেছিলাম যে আমি বাগান তৈরি করবো যেমন ফুলের গাছ লাগাবো ফলের গাছ লাগাবো নানা রকম সবজি চাষ করবো তো সেক্ষেত্রে আমার বাড়ির সবাই আমাকে অনুপ্রাণিত করেছিলো যেমন মা বাবা দাদা দিদি ভাই বোন সবাই বলেছিলো হ্যাঁ লাগা গাছ ফুলের গাছ লাগালে ফুল ফুটলে বাগানটা খুব সুন্দর লাগবে এবং ফলের গাছ লাগালে সেই ফল আমরা খেতে পারবো সবজি চাষ করলে সবজি লাগালে সবস্ রকম সবজি লাগাবে সেই সবজি আমরা টাটকা সবজি বাড়িতেই বাড়িতে বাগানে লাগানো মানে বাড়ি থেকে আমরা তুলে সাথে সাথে রান্না করতে পারবো টাটকা সবজির সব সময় স্বাদ খুবই ভালো হয় তো এক্ষেত্রে আমাকে আমার বাড়ির সবাই অনুপ্রাণিত করেছিলো বাগান তৈরি করাতে এবং আমাকে ও সবাই সাহায্যও করে থাকে